মাছ ধরার বিষয় বলতে যেমন আমাদের পুকুরে পালা থাকে পালার ভিতরে মাছ বসে থাকে চুপচাপ জাল ফেলে মাছ পড়ে না ওগুলো ধরা সবাই জানে না ওই যা পালাটা সরিয়ে আনলে তারপরে ওখানে জাল ফেললে মাছ পড়বে বা মাছ পড়ে ওই কারণে ওইভাবে আমরা মাছ বেশি বেশি ধরা হয় যেমন ধরুন মাছ ধরতে গেলে মাছের খাদ্য লাগে যেমন ছোটো ছোটো লাল লাল পিঁপড়ে পাওয়া যায় পিঁপড়ে দিয়ে ভালো মাছ ধরা হয় ওই মা ওই পিঁপড়েগুলো যখন মানে হাত দিয়ে ছেনে পুকুরে ছড়িয়ে দেওয়া হয় ওই জায়গায় প্রচুর মাছ মানে খাদ্যটা খেতে আসে তখন ওই জায়গায় জাল ফেললে প্রচুর প্রচণ্ড মাছ হয় সেই মাছগুলো আমরা নিয়ে কী করতে থাকি বাড়ি আনি ঘরে এনে আমরা মাছ কুটে কেটে নিয়ে রান্না বান্না করা হয় এইভেবে আমরা প্রতিদিন মাছ ধরতে থাকি যখন মাছ আমাদের একান্ত হয় না তখন আমরা খালের দিকে চলে যাই খালে গিয়ে দেখলাম জাল ফেলছি মাছ পড়ছে না তখন আমরা গর্ত হুললে কেঁচো বার করি কেঁচো দিয়ে ছিপের মুখে কেঁচো দিয়ে ফেলতে থাকলে কখনও দেখলাম কই মাছ হয় কখনও লাটা মাছ হয় কখনও শোল মাছ হয় এইভেবে মাছগুলো পরে বা ছিপে ওঠে তখন আমরা নিয়ে ঘরে আসি এসে রান্নাাবড়া করা হয় খাওয়া হয় এইভেবে মাছগুলো আমরা ধরি রাস্তা থেকে আসছিলাম দেখছিলাম একটা বড়ো মাছ মানে পুকুরের ধারে চুপচাপ ভেসে আছে ডুবছে না বা কিছু করছে না তখন আমরা কী করি ছিপটা নিয়ে ওখানে ফেলি ফেলে দেখলাম মাছের মুখের কাছে দিলাম খেতে এলো বা পালিয়ে গেলো অনেক সময় যায় পালিয়ে অনেক সময় খেতে আসে যখন ছিপির মুখে ধরল তখন আমরা কী করি ওই মাছটা ধরে যেই ছোটটাতে থাকলো তখন টুক করে তুলে নিতে থাকলাম তুলে নিলে তখনই পড়ে গেল আমরা মানে টান মারলাম ওপরে উঠে গেলো মাছটা আমরা নিয়ে বালতির ভেতর করে নিয়ে ঘরে আসি এইভাবে আমাদের মাছ ধরা আমাদের নিয়ম বা আমরা সেইভাবে মাছ বেশি বেশি ধরতে থাকি আর আমাদের জুতো মানে ওই মানে মাছ বেশি বেশি ধরার জন্য আমরা ওই ওগুলো করি পালা ছড়াই বা ওই খাদ্য দিয়ে আমরা বেশি বেশি করে মাছ ধরতে থাকি